লেখাকে যদি আমার পেশা হিসাবে রাখতে চাই অন্য পেশার সাথে তাহলে আমি অবশ্যই বলবো যে সেই বিষয়ে আমি ভেবে দেখেছি যে লেখাটাকে আমি আমার অবশ্যই লিখতে এবং পড়তে আমার খুবই ভাল লাগে এবং একটা লাইন লেখার জন্য আমি অবশ্যই দশ রকম বই বা পঞ্চাশ রকমের বই পড়ার চেষ্টা করি যতগুলো বই হওয়া পড়া সম্ভব সুতরাং আমি লেখাকে যদি শখের সাথে শখ হিসেবে পেশা রাখতে চাই তাহলে সেটা আমি অবশ্যই অবসর সময়ে রাখবো এবং যদি বলেন যে লেখার কোনো জন্য কোনো জায়গা যেটাতে আমি পছন্দ করি বা স্বাছন্দ্য লিখতে তাহলে সেটা অবশ্যই নিরিবিলি কোনো পরিবেশ যেখানে প্রকৃতির মাধুর্যটা অনেকটাই বেশি এছাড়া আর কিছুই নয় লেখার জন্য আলাদা কোন জায়গা দরকার হয় না শুধু দরকার হয় নিজের মনের শান্তি মনের শান্তি এবং মনের শান্তি এবং মনের সমৃদ্ধি থেকেই আমাদের শব্দ আসে এবং শব্দ থেকেই আমরা আমাদের লেখা উৎপন্ন হয় তো সেটাই আমি বলতে চাই